হ্যালো হ্যাঁ বলছি সকালবেলা আপনার দোকান থেকে আমি একজনকে পাঠিয়েছিলাম মাংস আনতে তো এনে দিয়েছিলো আমাকে মাংসটা হুম আপনি আমি আপনার দোকান থেকে রেগুলারই মাংস আনতে পাঠাই কিন্তু অন্য দিনের তুলনায় আজকে মাংসটা একটু মানে দুর্গন্ধ বেরোচ্ছে বাড়ি আসার পর কিন্তু মাংসটা হচ্চে মানে রান্না করাও যাবে না এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে তাহলে কি মাংসটা কি আমি অন্য কাউকে দোকানে পাঠাবো আপনার দোকানে হ্যাঁ আমি দেখছি তাহলে কাকে দিয়ে পাঠানো যায় কিন্তু এই মাংসটা নিয়ে কি বা করবো রান্নাও করা যাবে না আর কিছুই করা যাবে না প্রচুর গন্ধ বার হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে পাঠান আচ্ছা তাহলে আমি দেখছি কাকে পাঠানো যায় আপনি তাহলে দোকানে থাকুন আচ্ছা হ্যাঁ য যদি আচ্ছা ঠিক আছে তাহলে আমি পাঠাচ্ছি তাহলে